পুরুলিয়া জেলা হচ্ছে আমাদের এমনিতেই একটা রুক্ষ শুষ্কতম এলাকা তাই এখানে সেরকমভাবে শিল্পায়ন গড়ে ওঠেনি শিল্পায়ন যেহেতু গড়ে ওঠেনি তাই আমাদের কর্মসংস্থানও সেরকমভাবে নেই কর্মসংস্থান যেহেতু নাই সেহেতু বেকার যুবক যুবতি অনেক রয়েছে আমাদের সেদিক দিকে একটা সমস্যার সম্মুখীন হতে হলেও পড়াশোনার দিক থেকে আমরা একটু হলেও সুস্থির বোধ করি কারণ বাইরে সেরকমভাবে আমাদের কোথাও যেতে হয় না আমাদের এখানে পুরুলিয়া জেলায় স্কুল রয়েছে পুরুলিয়া সৈনিক স্কুল রয়েছে তারপর রয়েছে আমাদের পুরুলিয়া সিধু কানু ইউনিভার্সিটি এবং টেকনোলজির ক্ষেত্রে রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই কলেজ এবং তরুণীদের জন্যে রয়েছে নার্সিং কলেজ তাই শিল্পায়নের দিক থেকে আমরা এবং কর্মসংস্থানের দিক থেকে পিছিয়ে থাকলেও আমরা পড়াশোনার দিক থেকে একটু হলেও স্বস্তি বোধ করেছি